নমস্কার কে বলছেন

তোমাদেরে লাস্ট যে পরীক্ষাটা হলো সেটার ফলাফল তোমারে ওই জুনের শেষের দিকে আসবে হ্যাঁ তোমার কোন ডিপার্টমেন্ট আচ্ছা সিভিল ও সিভিলের কী কী তোমাদের বুক আছে সেরম বই আছে সেগুলো বলতে হবে তাই তো তোমাদের সেকেন্ড তোমাদের যে বইগুলো আছে সেগুলো হচ্ছে তোমাদের কংক্রিট টেকনোলজি স্ট্রেন্থ অফ মেটিরিয়ালস সার্ভে বিল্ডিং মেটিরিয়ালস ইরিগেশন এই সবগুলো আছে হুম তোমার ওখান থেকে পুরলা পোল্টিং নিয়ে আসতে কত সময় লাগে দু ঘন্টায় যোগাযোগ ব্যবস্থা তো যোগাযোগ ব্যবস্থা কী কী আছে আচ্ছা প্রথমবর্ষের স্টুডেন্ট তো ছাত্র তো আচ্ছা এখানে আমাদের থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে যেমন প্রথমবর্ষের ছাত্রদের জন্যে আলাদা একটা হস্টেল আছে দ্বিতীয় বর্ষের ছাত্রদের জন্য আলাদা একটা আর তৃতীয় বর্ষের ছাত্রদের জন্য আলাদা একটা আছে তাহলে সেক্ষেত্রে আমাকে দেখতে হবে যে রুমের রুম খালি আছে কিনা তারপরে আমি তোমাকে তখন খবর দেবো প্রত্যেক ছাত্র অনুযায়ী মা মাথাপিছু আটশো টাকা থা থাকার আর খাওয়াদাওয়ার আলাদা একটা চার্জ লাগে তো পনেরোশো টাকার মধ্যে সবকিছু হয়ে যায় সপ্তাহে এক দি এক দিন মাছ এক দিন মাংস আর এক দিন ডিম দেওয়া হয় আর বাকি দিনগুলো ডাল সবজি হোস্টেলের যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী তোমাকে নটার মধ্যে নটার আগে নটার মধ্যে ওখানে প্রবেশ করতে হবে নটার পরে হলে তোমাকে একটা শাস্তির ব্যবস্থা রয়েছে